হ্যালো এটা কি ঘোষেদের খাবার দোকান আমি এই দোকানে এক প্লেট বিরিয়ানি দু পিস মাংস কষা আর একটা স্প্রাইট খেয়ে খুব ভালো লেগেছে আমি চাই পুনরায় আবার ওই এক প্লেট বিরিয়ানি দু পিস মাংস কষা আর একটা স্প্রাইট নিয়ে আসবেন এলে এখানে এলেই আমি টাকা দিয়ে দোবো জানেন দাদা আসতে পারবেন না কি আপনি খুব ব্যস্ত হয়ে আছেন হ্যাঁ আসবেন তো না কি বলুন না আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আসতে কতোটা সমায় লাগবে দু ঘন্টা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি এখানে এলে আমি টাকাটা আপনার হাতে দিয়ে দোবো কোনো চিন্তা নেই রাখছি হ্যাঁ দাদা আসবেন কিন্তু